হ্যাঁ হাই আমি মনিশা মুখার্জি বলছি হ্যাঁ আমার না কিচেনটাকে একটু রেনোভেট করার ছিলো তো ওই জন্য আমি একটু মানে একজনের থেকে নাম্বারটা পেলাম তো ওই জন্য ফোন করলাম আমি অ্যাকচুয়েলি আমার কিচেন কাম ডাইনিং স্পেস আছে দুটো কে একসঙ্গে করতে চাইছি আর একটু খোলা মেলা টাইপের করতে চাইছি স্পেস অ্যাকচুয়েলি আমার অত বেশি নেই ঠিক আছে আমার কিচেনটা একটু সরু ধরনের মানে রেকট্যাঙ্গেল শেপের কাইন্ড অব হচ্ছে ঠিক আছে আর কিচেনের পাশে একটা রুম আছে ওই রুমটা তেমন ইউজ হয় না তো আমি ভাবছি যে কিচেনটাকে আর ওই রুমটাকে অ্যাটাচ করে দিই আর ওটা দুটো কে হ্যাঁ এগজ্যাক্টলি

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি তো আপনি ল্যাপটপ নিয়ে আসবেন ওকে

ওকে আমার লোকেশন আপনার আসানসোল ক্লাবটা দেখেছেন আপনি জাস্ট এইখানে এসে আমাকে একটা কল দেবেন ঠিক আছে আমার পাশের ফ্ল্যাটটাই ওকে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক কোম্পানি বলতে দেখুন আমার আপনারা কী কী কোম্পানিতে এমনি কাজ করেন মানে এই ড্রয়ার অ্যান্ড অল

ওকে তো অ্যাকচুয়েলি অনেকেই আমাকে গোদরেজটা সাজেস্ট করেছে কিন্তু গোদরেজটা না আমার পার্সোনালি ভালো লাগে না মানে

কেন কুচিনাও তো টেকসই হয় ওকে

না না আমি আমি একদম কুচিনাই করাবো আর আমি একদম যেটা এখনি চলছে ট্রেন্ডিং ডিজাইন ওটাই করাবো আপনি বুঝতেই পারছেন মানে মেয়েদের হাউজ ওয়াইফদের তো বেশিক্ষণ আপনার কিচেনেই থাকতে হয় না তো কিচেনটাকে তো ভালোরকমভাবে হ্যাঁ হ্যাঁ সেটাতে আমার কোনো ইস্যু নেই কোনরকম কোনো ইস্যু নেই বাজেটের ঠিক আছে আপনি ব্যাস ভালো করে একটু দেখে টেখে নেবেন একটু করে দেবেন ঠিকঠাকভাবে ঠিক আছে একদম এবার হুম আমি আপনার বাস্তু দেখিয়ে নিয়েছি ঠিক আছে এবারে আমি আপনাকে বলে দেবো যে আমার কোন সাইডে ফ্রিজ রাখার আছে কোন সাইডে আগুন রাখার আছে হুম কোন সাইডে টেবিল রাখার আছে ওকে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে মানে যেটা একটা তো নিচের শেল্ফ হয় আর একটা উপরের যে শেল্ফ হয় না ওটা আমার ওইখানে আমার কোনো ড্রয়ার বা ওমনি কিছু শেল্ফ টাইপের না আমার চাই না একটা মিডিলে আমি একটা প্লেন নর্মাল টাইপের একটা ক্যাবিনেট চাই যেটা পুরোটা কাঁচের হবে মানে ভিতরেরটা আপনার কাঁচের হবে হ্যাঁ ফুল ট্রান্সপারেন্ট হবে তাহলে ওইখানে আমি অ্যাকচুয়েলি ওয়াইন গ্লাসেস অ্যান্ড অল রাখবো তো ওটা যেন দেখতেও ভালো লাগে বুঝতে পারছেন তো

একদম ওকে ওকে ওকে থ্যাংক ইউ